আমার জীবনের একটি সময় হল দু হাজার বাইশ সালের নভেম্বর মাস এই সময় আমার ভাই অসুস্থ হয় এবং সেই অসুস্থতাকে কাটানোর জন্য আমরা কোনও বহিরাগত হাসপাতালে ভর্তি করতে পারিনি সাধারণত সবাই সরকারি হাসপাতালেই ভর্তি হয় প্রথম চিকিৎসার জন্য আমরাও ঠিক একই রকমই করেছিলাম সেক্ষেত্রে যদি কোনও সময় আমরা না পেতাম আমি আমার ভাইকে সুস্থ করতে পারতাম না এই অসুস্থতাকে কাটিয়ে ওঠার জন্য আমরা কোনও বহিরাগত হাসপাতালে আমার ভাইকে নিয়ে যেতে আমি পারিনি আমার ভাই অত্যন্ত প্রবল ক্ষমতাবান ছেলে যে সে এই অসুস্থতা কাটিয়ে ওঠে আমাদের সুযোগ দেয় উন্নত মানের চিকিৎসা করার জন্য উন্নত মানের চিকিৎসার দ্বারা আমি আমার ভাইকে সুস্থ করতে পারি এবং সে আজ আমাদের সামনে ঘোরাফেরা করে চলাফেরা করে কাজকর্ম করতে পারে আর সে সম্পূর্ণ সুস্থ